আমার নতুন সংবাদ ঘটনা কথা বলতে আমাদের কার্জন গেটের এখানে আমাদের যে রাজা রানির একটা মূর্তি স্থাপন করা হয়েছে এটা আমাকে খুবই ভালো লেগেছে একদিকে রাজা একদিকে রানি আছে এটা আমাদের রাজবাড়িতে ছিল ওখানে যাওয়া অবশ্য সম্ভব ছিল না আমরা রাজা রানিকে কোনোদিনই দেখি নি তা আমাদের এখানে রাজা রানির মূর্তি করার পর এখানে যে আমাদের কার্জন গেটে প্রতিষ্ঠান করেছে এটা আমরা দেখি এবং এটা আমাকে খুবই ভালো লাগে এটাই আমার কাছে খুবই ভালো ঘটনা